আমি এক জায়গা গিয়েছিলাম এক জাগা বলতে আমি একটু তারাপীঠে গিয়েছিলাম তারাপীঠে গিয়ে দেখলাম একটা ফুলের বাগান আমি তখন ভাবলাম যে আমাদের ওখানে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আমি একটা ফুলের বাগান তৈরি করবো যেমনই হোক না কেন যে কোনো ফুল যেমন নীলকণ্ঠ যেমন জবা সাদা জবা গ্যাদা তোমার অপরাজিতা ফুল আমি গিয়ে লাগাবো কিছু কিছু ফুলের নাম যখন আমি ভাবলাম ডালিয়া সূর্যমুখী সব ফুলগুলো আমি নিয়ে এসে আমি বাগান তৈরি করবো তখন দেখলাম সূর্যমুখী ডালিয়া গাদা জবা তোমার নীলকণ্ঠ তারপর তোমার মানে কল্কে ফুল জাতীয় একটা ফুল যেমন

রজনীগন্ধা কিছু কিছু জিনিস ফুল আমি এসে লাগালাম দিয়ে বাগান করলাম বাগানের দেখলাম যে অনেক ফুল ফুটেছে তখন আমি ভাবলাম যে এখানে একটা আমি বেলের চারা লাগাই বেল বেল গাছ আমি লাগিয়েছি তখন আমি একটা ফুলের বাগান তৈরি করলাম ফুলের বাগানে আরও কিছু কিছু ফুল আমি দেখলাম যে এটা কি ফুল হলে ভালো লাগবে তখন দেখলাম এটা একটা করবী ফুলের চারা দিই আমি একটা ফুলের বাগান তৈরি করলাম